হ্যাঁ লেখার প্রতি আমার একটা লক্ষ্য বা আকাঙ্ক্ষা আছে আমি লেখার মাধ্যমে আমার পরিবারজনকে গর্ব গর্ব বোধ করতে চাই যেমন আমি যেটা লিখেছি সেটা দিয়ে আমার গর্ববোধ মনে হবে আমি আমার সমাজকে গর্বিত বোধ করাতে চাই আমার মনে হবে আমি এমন একটা লিখেছি